পশ্চিমবঙ্গের প্রধান উদ্যোগ নীতিগুলো হচ্ছে ফসল বীমা যোজনা এবং ঋণ কৃষি ঋণ এবং বিভিন্ন উন্নত মানের ফসল লাগানোর জন্য যে শিক্ষা কৃষি দপ্তর থেকে দেওয়া হয় তাকে প্রান্তিক কৃষক এবং কৃষি শ্রমিকের উন্নয়ন ঘটেছে এবং কৃষক কৃষি উৎপাদনের বিক্রি ঘটেছে এছাড়া বিভিন্ন বাজার তৈরি কৃষি বাজার তৈরি হয়েছে যেখানে কৃষক নিজের উৎপাদিত সামগ্রিক নিজের সরকারি মূল্যে বিক্রি করতে পারে কোনো দালাল চক্রের ফাঁদে পরে কম পয়সায় তাদের কৃষি উৎপাদন বিক্রি করার বিক্রি করে না তারা সরাসরি সরকারের খামারে গিয়ে যেখানে সরকারি মূল্যে কৃষি পণ্য বিক্রি করে নিজেদের জীবনের মান উন্নতি করেছে এবং কৃষি সম্মান যোজনা দিয়ে সরকার যেভাবে কৃষকদের সমৃদ্ধ করেছে তা সত্যি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে সরকার এইভাবে কৃষকদের পাশে দাঁড়ালে সম্ভাবত আমরা কৃষি উদ্যোগকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে পারব